আমাদের গ্রামে বিশেষ করে যেই ব্যবসাগুলি হয় সেটা হচ্ছে আমাদের এখানে ছোটো ছোটো ধুপকাঠির কারখানা আছে এবং কিছু ছোটো চাউমিনেরও কারখানা আছে এছাড়াও নতুন প্রজন্মের মেয়েরা অনলাইন ব্যবসা করেও নিজেদেরকে স্বনির্ভর করছে